হ্যাঁ হ্যালো দাদা আমি অর্পিতা বলছি হ্যাঁ বলছি আমাদের দেশে তো এবারে গাজন উৎসব হবে তো সেই সম্বন্ধে কিছু তো আলোচনা করা হলো না হ্যাঁ আলোচনা বলতে সবাই মিলে তো এক দিন তাহলে বসে গাজন উৎসবে কী কী অনুষ্ঠান বা কী কী করা হবে আমাদের তো প্রত্যেক বছর তো এখানে তো অনুষ্ঠান করা হয় হুম সেটাই তো হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি সবাইকেই দরকার ওই জন্যই তো আগে আপনাকেই ফোনটা করলাম কারণ আপনি একটু সবাইকে সবার সাথে আপনার একটু ভালো পরিচিতি রয়েছে তো আপনি যদি সবাইকে বলেন তাহলে সবাই একসাথে এসে যোগ দিতে পারবে হুম বুঝতে পারছি এবার আপনি তাহলে একটা কাজ করুন না আপনি তাহলে সবাই মানে আমাদের পাড়ার যতজন মেম্বার রয়েছে বাড়ির সবাইকে একজন একজন করে সবাইকে ডাকুন তাহলে একটা মিটিংয়ের আয়োজন করা হোক মিলে বসে ঠিকঠাক করব এ বছর কেমন কী হবে সেটা সবাই মিলে বসে আলোচনা করলেই মনে হয় ভালো হবে ফোনে দেখুন আপনি আর আমি দুজনে মিলে আলোচনা করলেই কি আর গোটা একটা দেশের গাজন উৎসব হয়ে যাবে হ্যাঁ এই বছর তো গাজন উৎসব

হ্যাঁ হ্যাঁ সবাইকে ডাকতে হবে আপনি তাহলে একটা কাজ করুন আপনি সবারই সাথে যোগাযোগ করে সবাইকে এক দিন একটা ডেট দেখে মিটিংয়ের ব্যবস্থা করুন ঠিক আছে আর আমি তারপর নাহয় সেইখানে কী কী করা হবে সেই সব জিনিস নিয়ে কথা বলব তাহলে কবে ডেটটা করা হবে বলুন তো একটা ভালো দিন বলুন যে কবে কোন দিনটা আমাদের মিটিংটা করলে ভালো হয় আমার আমার সব দিন আমি ফ্রি আছি আমার কোনো অসুবিধে নেই আপনি বলুন শুনুন সবাইকে বললে কিন্তু সবাই যে যার বিভিন্ন ডেট দেবে কেউ হয়তো বলবে যে আমার এই ডেটে আমি থাকতে পারব না কেউ হয়তো বলবে ওই ডেটে থাকতে পারব না আপনি একটা কাজ করুন আগামী কাল সন্ধ্যা সাতটাতে মিটিংটা করে দিচ্ছি আমাদের ওই মন্দির প্রাঙ্গণে ওখানে তাহলে সবাই মিলে চলে আসবে হ্যাঁ ওইটাই আপনি করুন আপনি সবাইকে ফোনটা করে বলে দেবেন তাহলে ওটাই সব থেকে ভালো হবে তাহলে সবাই মিলেই চলে আসবে চলে আসার পর তাহলে একবারে সবাই মিলে বসবে আলোচনাও হয়ে যাবে যে আমাদের গাজনে কী কী উৎসব বা কীরকম কী খরচা কত কী চাঁদা সব কিছু লাগে হুম ঠিক আছে রাখছি দাদা